আমি কিছু দিন আগে একটা মাথায় মাখার শ্যাম্পু কিনি তো মেন সমস্যা হচ্ছিল আমার অনেক মাস আগে থেকেই আমার মাথার চুলগুলো সব উড়ে মানে আর কি উঠে যাচ্ছিল তো আমাকে এ টি ভিতে একটা অ্যাড দেখি আমি যে এই শ্যাম্পুটা ইউজ করলে খুব ভালো হয় আমি শ্যানেই শ্যাম্পুটা কিনি আর কি অনলাইন থেকে বেশ দামও ছিল শ্যাম্পুটার বেশ ভালোই শ্যাম্পুটা একদিন নয় আমি প্রায় তিন চারদিন পর পর ইউজ করি ঠিক আছে প্রথম দিন দেখি যে সেরম কিছু হচ্ছে না মানে আর কি হ্যাঁ মেয়েটা বলছিল যে প্রথম দিনে চুল ওঠা বন্ধ হয়ে যাবে এরকম কিছু সেরকম কিছু স হয়নি জাস্ট হালকা দেখলাম যে ওই সব মাখতে যা হালকা চুল টুল উঠছে আমার আমি ভাবলাম অন্যান্য যেরকম ওঠে সেরকমই হয়তো উঠছে আবার আমি অতটাও মানে ভ্রূক্ষেপ দিইনি তারপরে আবার যখন ওটা তিন চারদিন মাখলাম তখন দেখছি যে অন্য দিনে আমার অন্য শ্যাম্পু ইউজ করে যে রকম চুল ওঠে বা অন্য অন্য সময় যে যে চুলটা ওঠে তার চেয়ে অনেক বেশি পরিমাণে চুল উঠছে শ্যাম্পুটা যবে থেকে ইউজ করতে শুরু করেছি আমি সঙ্গে সঙ্গে শ্যাম্পুটা ইউজ করা বন্ধ করলাম তিন চারদিন ব্যাস আবার সেই আগের মতোই চুল ওঠাটা একটু কমল আগে যে রকম চুল উঠত সে রকমই চুল উঠছে তারপরে আমি ভাবলাম যে যে ব্যাপারটা কী হল আমি আবার শ্যাম্পুটা ইউজ করলাম তখন দেখলাম যে হ্যাঁ ঠিকই তো এটা ইউজ করলেই আমার চুলটা বেশি করে উঠছে তো মানে আমি কী বলব আমি একটা দেখলাম একটা জিনিস যে হ্যাঁ এটা ইউজ করে চুল ওঠা বন্ধ হবে আর আমি সে জন্যই কিনলাম এত টাকা খরচা করে তাপরে দেখছি যে না চুল ওঠা বন্ধ তো হয়নি তার জায়গায় ওটা ইউজ করলে বেশি করে চুল উঠছে আমার